পোকা মাকড় বা মৌমাছি যদি কখনও কখনও কামড়ে দেয় আমাদের গ্রামের ঘরোয়া পদ্ধতিতে আমরা সাধারণত চিকিৎসা করে থাকি গ্রামের ঘরোয়া পদ্ধতিগুলি হচ্ছে কখনও কখনও পেঁয়াজের রস বেঁটে লাগানো হয় কখনও কখনও অনেকে বিশ্বাস করেন যে ঘরে যে তালা চাবি থাকে সেগুলি যদি মৌমাছির হুল যেখানে ফুটিয়েছে সেই জায়গায় লাগানো হয় তখন সেটা থেকে নিরাময় পাওয়া যাবে কিন্তু বর্তমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে গ্রামাঞ্চগুলিও কিছুটা হলেও উন্নতি লাভ করেছে তারাও যখন মৌমাছি হুল ফুটিয়ে থাকে তখন তারাও ডেটল দিয়ে আগে সেই জায়গাটা পরিষ্কার করে অনেকেই কখনও কখনও দেখা যায় যদি কাউকে অতিরিক্ত মৌমাছি কামড়ে ফেলে তখন তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় আর কখনও কখনও অনেক পোকা মাকড় বিষাক্ত রয়েছে যেগুলি কামড়ানোর ফলে অনেক সমস্যা হতে পারে আমাদের শরীরে সেই সেই সমস্ত পোকা মাকড় কামড়ের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা না করে আমরা সাধারণত হসপিটালে গিয়েই ভর্তি করাই কেননা ঘরোয়া পদ্ধতির কোনো রকম গ্যারান্টি থাকে না কিন্তু হসপিটালে যদি আমরা সঠিক সময় রুগীটাকে পৌঁছোতে পারি তখন তার প্রাণ বেঁচে যাওয়ার আশঙ্কাটা অনেকটাই বেড়ে যায় প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে না তাছাড়া পোকা মাকড় বা অন্যান্য কিছু কামড়ালে আমাদের ঘরোয়া আরও অনেকগুলি পদ্ধতি রয়েছে কখনও কখনও আমরা অনেক রকম গাছপালা রয়েছে যা আমাদের যে সেই গাছপালার পাতাগুলি আমরা বেঁটে সেই ক্ষতর জায়গায় লাগিয়ে দিই যার ফলে কিছুটা হলেও নিরাময় পাওয়া যায় এইভাবে আমরা আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে থাকি